মাছ ধরার জন্য ট্রলার নৌকা এবং তালগাছ কেটে ডিঙি নৌকা করা হয় তো এই দুই তিন ধরনের কোনোরকম নৌকা আমার নেই আমি আমার নিজের পুকুর আছে আমি আমার পুকুরে জাল দিয়ে মাছ ধরি এবং ছিপ ফেলে মাছ ধরি

যারা মাছ ধরতে যায় তারাও নদীতে যারা যায় তারাও ট্রলার ব্যবহার করে যারা ছোটোখাটো খাঁড়ি বা নালা নদী শাখা প্রশাখা নদীতে মাছ ধরতে যায় তারা নৌকা ব্যবহার করে আর এমনি যেসব জায়গায় অত্যাধিক জল জমা জলা জমি সেখানে ওই তালগাছের কাটা ডিঙ্গি নিয়ে অনেকেই মাছ ধরতে যায় দেখি তবে এই তিনটি জিনিসই আমার নেই আমি আমার পুকুরে মাছ ধরি